ও দিদি কী গো কেমন আছো হ্যাঁ ভালো আছি আর আমাদের বাড়ির দিকে আর আসছো না টাসছো না ঠিক আছে আমাদের বাড়ি এসো সময় করে এক দিন অনেক কথা আছে এসো আসছো না আর আরে আমাদের এখানে ওই যে বাসন্তী মাতার মন্দিরে তো বাসন্তী পুজো উপলক্ষে মানে পাঁচ দিন অনুষ্ঠান হবে ওই হ্যাঁ অ্যাঁ হ্যাঁ পাঁচ দিন অনুষ্ঠান হবে আর ওখানে ও পাঁচ দিন পাঁচ রকম অনুষ্ঠান হবে কীর্তন হবে বাউল হবে হ্যাঁ এমনি সব অনুষ্ঠান হবে মেলাও বসছে বড়ো তো চলো এক দিন যাই ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ বাচ্চাদেরও অনুষ্ঠান হচ্ছে বড়োদেরও হচ্ছে বুড়োদেরও খেলা হচ্ছে ওদেরও খেলা হচ্ছে চলো ঘুরে আসি একসাথে যাই না না বিকেলবেলা ওই পাঁচটা ছটার দিকে বেরবো সন্ধ্যে টন্ধ্যে দিয়ে বেরবো তারপর রাত্রিবেলা ওখানটায় যেদিন এ কীর্তন হবে ওই দিনে ওখানে তো প্রসাদ ট্রসাদ দেবে ওখানে যেদিন কীর্তন হবে ওখানে ভাবছিলাম ওই দিন সারা রাত বসে কীর্তন শুনবো তাহলে যদি তুমি যাও তাহলে একসাথে দুজনে যাবো একসাথে যাবো তুমি যখন যাবে আমাকে ফোন করবে একসাথে দুজনে যাবো ওখানে আবার খিচুড়ি প্রসাদ টোসাদ দেয় ওইদিন হ্যাঁ তো খিচুড়ি প্রসাদটা ওখানে খুব সুন্দর হয় বুঝেছো তাহলে ওখানে প্রসাদ ফ্রসাদ খাবো আবার তাহলে আবার একটু বাড়িও একটু আসবো প্রসাদ দিয়ে যাওয়ার জন্য বাড়িতেও যারা থাকে ওরাও তো খুব ভালোবাসে ওখানে খিচুড়ি প্রসাদ খেতে একটু খিচুড়ি প্রসাদ নিয়ে আসবো বাড়িতে হুম তো তাহলে ওই দিন ওখানে যাবো তুমি ইয়ে কোরো সময় করে আমাকে ফোন কোরো হ্যাঁ আমাকে তাহলে বলবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি তোমাকে ফোন করবো এখন রাখি অ্যাঁ